ফটোগ্রাফির ক্ষেত্রে সময়ের সাথে সাথে ব্যাপক পরিবর্তন এসেছে এক সময় ফটোগ্রাফি ছিল একটি দক্ষতার কাজ যেখানে ক্যামেরা অপারেটরদের প্রযুক্তিগত দক্ষতা এবং রসায়নবিদ্যার জ্ঞান প্রয়োজন ছিল আজকের ডিজিটাল যুগে যে কেউ একটি স্মার্টফোন দিয়ে ছবি তুলতে পারে যা ফটোগ্রাফিক্সকে আরও বেশি মানুষের কাছে সহজলভ্য করে তুলেছে প্রযুক্তির অগ্রগতি ফটোগ্রাফিক্সকে আরও প্রতিযোগিতামূলক করে তুলেছে উচ্চমানের ক্যামেরা এবং ইমেজ এডিটিং সফটওয়্যার সাশ্রয়ী মূল্যে উপলব্ধ হওয়ায় যে কেউ পেশাদার মানের ছবি তুলতে পারে এর ফলে বাজারে প্রতিযোগিতা বেড়েছে এবং ফটোগ্রাফারদের তাদের দক্ষতা উন্নত করতে এবং আলাদা হয়ে উঠতে হয়েছে তবে প্রযুক্তির অগ্রগতি ফটোগ্রাফারদের জন্য নতুন সুযোগও তৈরি করেছে সোশ্যাল মিডিয়া এবং অনলাইন প্ল্যাটফর্মগুলি ফটোগ্রাফারদের তাদের কাজ প্রদর্শন করার এবং একটি বিশ্বব্যাপী দর্শকদের সাথে সংযোগ স্থাপন করার জন্য একটি মঞ্চ প্রদান করেছে এটি ফটোগ্রাফারদের তাদের কাজের জন্য নতুন বাজার খুঁজে পেতে এবং তাদের কেরিয়ার বৃদ্ধি করতে সহায়তা করেছে আজকের ফটোগ্রাফাররা কেবল ছবি তোলাই নয় বরং গল্প বলার জন্যও ছবি ব্যবহার করে তারা ভিজুয়াল স্টোরি টেলিংয়ের মাস্টার তারা তাদের ছবির মাধ্যমে একটি নির্দিষ্ট মুহূর্ত বা একটি নির্দিষ্ট বার্তা ক্যাপচার করার চেষ্টা করে

আজকের ফটোগ্রাফাররা প্রায়শই বিভিন্ন ক্ষেত্রে কাজ করে তারা সাংবাদিকতা বিজ্ঞাপন ফ্যাশন প্রকৃতি এবং আরও অনেক ক্ষেত্রে কাজ করতে পারে তারা তাদের কাজের মাধ্যমে সমাজকে প্রভাবিত করতে এবং বিশ্বকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করতে পারে এছাড়াও আজকের ফটোগ্রাফারদের প্রযুক্তির সর্বশেষ প্রবণতাগুলির সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম হতে হবে ড্রোন ফটোগ্রাফি ভি আই ফটোগ্রাফি এবং কম্পিউটার ভিশনসহ নতুন প্রযুক্তিগুলির উত্থানের সাথে সাথে ফটোগ্রাফারদের তাদের দক্ষতা বৃদ্ধি করতে এবং নতুন প্রযুক্তিগুলির সাথে খাপ খাইয়ে নিতে হবে অবশেষে আজকের ফটোগ্রাফারদের ব্যবসায়িক দিকটাও বিবেচনা করতে হবে তারা তাদের কাজের জন্য গ্রাহক খুঁজে পেতে তাদের ব্র্যান্ড তৈরি করতে এবং তাদের ব্যবসা পরিচালনা করতে সক্ষম হতে হবে এটি একটি প্রতিযোগিতামূলক পরিবেশে সফল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ